সময়ের সাথে সাথে একজন আরোহী এবং তার ঘোড়ার মধ্যে সম্পর্কটা খুব স্বাভাবিক এবং সুন্দর হয়ে ওঠে এবং এটা পরিবর্তিত হয় কীভাবে না ঘোড়া আমরা জানি যে ঘোড়া একটি খুব দ্রুতগামী জীব এই ঘোড়ায় চড়ে সাবেক কাল থেকে আজও পর্যন্ত মানুষ বিভিন্ন চড়াই উৎরাই অতিক্রম করে থাকে ঘোড়া স্বাভাবিকভাবেই তার দ্রুতগামী যান হিসাবে তার নিজের মতো সে চলার চেষ্টা করে কিন্তু আরোহী যখন তাকে তার নিয়ন্ত্রণে আনে তখন আরোহীর নিয়ন্ত্রণে আসার পর লাগাম ধরে আরতি যখন আরোহী যখন তাকে নিয়ন্ত্রণ করেন তখন আরোহীর নিয়ন্ত্রণে ওই ঘোড়াটি চলতে থাকে চড়াই উৎরাই বা দুর্গম স্থান অতিক্রম করে যেতে সম্ভব হয় এই সময়ের সাথে সাথে ভাবতে হয় আরোহীকেও যে এই ঘোড়াটি কোন রাস্তায় বা কীভাবে চলেছে তার গতি কতটা হওয়া উচিত তা না হলে ঘোড়াটি মুখ থুবড়ে পড়বে স্বভাবতই এবং এই ঘোড়াটির দিকেও আরোহীকে লক্ষ্য রাখতে হয় ঘোড়ার দায়িত্ব যেমন লাগাম ধরে আরোহী তাকে তার নিজের গন্তব্যে নিয়ে যাচ্ছে আবার ঘোড়াটিও যেন উপযুক্ত সময়ে তার খাবার বা পানীয় এগুলো পায় সেদিকেও কিন্তু আরোহীর লক্ষ্য থাকে বা রাখা উচিত এইভাবেই আরোহীর সাথে ঘোড়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেটা স্বাভাবিকভাবেই সুন্দর সম্পর্ক একটা তৈরি হয়ে ওঠে ঘোড়া আরোহীকে তার গন্তব্যে পৌঁছে দেয় এবং আরোহী তাকে তার নিয়ন্ত্রণে রেখে নিয়ে চলতে সম্ভব হয়